গ্রামীণ এলাকায় শিক্ষাব্যবস্থা এখনটা কি এখন কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছেন কারণ গ্রামীণ এলাকায় আগে যেমন পড়ার মতন ঠিক মতো জায়গা স্কুল ছিল না এখন কিন্তু সেখানে স্কুলও রয়েছে বিভিন্ন সরকারি এবং বেসরকারি মাধ্যম রয়েছে যার ফলে বাচ্চারা কিন্তু সহজে সেখানে পড়াশোনা করতে পারে এবং একটু এক দু কিলোমিটারের মধ্যেই এখন বড় বড় হাইস্কুলও হয়ে গিয়েছে যার ফলে এখন শিক্ষার বহনের জন্য অন্য রকম ব্যবস্থা নিতে আর হয় না বা অনেক দূর যাতায়াতের যদি ব্যবস্থা হয় সেখানে যাতায়াত ব্যবস্থাও কিন্তু অনেকটাই ভালো কারণ এখন বাস ট্রেন ট্রাম বিভিন্ন রকম সুযোগ সুবিধা হয়েছে এবং বাড়ি থেকে বাচ্চাদের তুলে নিয়ে যেয়ে স্কুলে পৌঁছে দেওয়ার জন্য আলাদা বাস থাকে বা গাড়ি থাকে যার ফলে এখন শিক্ষার মানও অনেকটা বেড়েছে এবং শিক্ষার্থীদেরও শিক্ষা গ্রহণের চাহিদাও কিন্তু অনেকটা এবং গার্জেন মানে পরিবারের লোক অনেকটা শিক্ষার প্রতি সচেতন হওয়ার কারণে এখন কিন্তু শিক্ষাব্যবস্থাটা অনেকটাই উন্নত বিনামূল্যে প্রাথমিক চিকিৎসাগুলিতে শিক্ষা গ্রহণ করানো হয় এবং সেখানে শুধু শিক্ষা গ্রহণের পাশাপাশি মিড ডে মিল ব্যবস্থা থাকে এবং বাচ্চাদিকে স্কুল থেকে পোশাক স্কুল ব্যাগ এবং জুতোও দেওয়া হয় যার ফলে এখন মানুষ কিন্তু শিক্ষা গ্রহণের জন্য পিছিয়ে না থেকে এখন কিন্তু স্কুলে বাচ্চাদিকে পাঠানো হয় এবং বাচ্চারাও কিন্তু স্কুল যেতে আগ্রহী হয় এছাড়াও বাচ্চাদিকে আগেকার দিনের মতন অত অত রকমের চাপ দিয়ে পড়ানোর ব্যবস্থা হয় না এখন হাসির ছলে খেলার ছলে বাচ্চাদিকে শেখানো হয় পড়ানো হয় যার ফলে এখন কিন্তু শিক্ষার মান অনেকটা এগিয়ে এবং আগে যেমন শিক্ষার্থীদিকে কষ্ট করে পড়তে হতো যার ফলে অনেক শিক্ষার্থী পড়াশুনা বন্ধ করে দিতেন এখন কিন্তু সেই ধরনের জিনিস আর হয় না এখন কষ্ট করে পড়াশুনা করতে হয় ঠিকই কিন্তু যাতায়াত ব্যবস্থাটা অনেকটা সহজ হয়েছে বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা রয়েছে পাশাপাশি স্থানীয় কোচিং সেন্টার রয়েছে বিভিন্ন সিবিএসসি আইসিএসসি বোর্ড তৈরি হয়েছে যার ফলে এখন শিক্ষা গ্রহণের কাঠামোটা অনেকটাই উন্নত হয়েছে